হ্যাঁ হ্যালো বলুন বলুন হ্যাঁ হ্যাঁ আমি দুধ বিক্রি করি বলুন ও আচ্ছা আচ্ছা ব্যবসা করার জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নয় আপনি দশ লিটার মতো দুধ নেবেন তো আমি দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ দুধ তো অবশ্যই ভালো আপনি তো জানেন আমাদের কাছে তো আশেপাশে আমি এখানে সব চাইতে বড়ো হচ্ছে দুধ বিক্রেতা তো সেক্ষেত্রে আপনি আমার নামদ টাম সব অবশ্যই শুনেছেন না শুনলে কি আপনি আবা আমাকে ফোনটা করবেন শুনেছেন বলেই তো ফোনটা করেছেন না হ্যাঁ হ্যাঁ হুম না আপনি শুনুন আপনি যদি বলেন কেননা আমরা এখানে কিন্তু চার চারটা কর্মচারী কাজ করে ঠিক আছে আপনার দশ লিটার দুধ লাগবে আমার কর্মচারী কিন্তু আপনার দোকান পর্যন্ত আপনার যেখানে আপনি দুধটা বিক্রি করবেন বা দোকানটা আপনার যেখানে রয়েছে সেখানে কিন্তু পোঁছে দেবে তো সেক্ষেত্রে দুধের সাথে সাথে কিন্তু ওই কর্মচারী কিন্তু আলাদা এক্সট্রা টাকা লাগবে ঠিক আছে সেটা যদি আপনি বলেন তাহলে আমি দিয়ে দেবো যদি বলেন না আপনি নিজে আসবেন আমার দোকানে দুধ আনতে ক্যান নিয়ে নিয়ে যাবেন তো তাও নিয়ে যেতে পারেন আমার কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের তো আপনি যখন নেবেন বলবেন আমি তখনই দিয়ে দেবো কারণ আমাদের সারা দিন আমার দুটো কর্মচারী একদম দুধ তারা সারা দিন দোয়ে বুঝতে পেরেছেন দুয়ে নিয়ে আসে গরুর কাছ থেকে এবার আমার হচ্ছে প্রতি কেজি কিন্তু পঞ্চাশ টাকা করে কেজি ঠিক আছে এক কেজি হুম হুম হুম হুম ঠিক আছে তাহলে আচ্ছা আচ্ছা বলছি দিদি আপনি কি ওই প্রতি মাসে দেবেন না প্রত্যেক দিন টাকা দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি দশ লিটার দুধের দাম আপনি এসে টাকা দেবেন দুধ নিয়ে যাবেন ঠিক আছে হাঁ ঠিক আছে আসবেন তাহলে হ্যাঁ রাখুন